আমি আঁকা শুরু করেছি অনেক ছোটবেলা থেকেই আমাকে আঁকার প্রতি আগ্রহী করে তুলেছে আমার কাকা যে প্রচণ্ড আঁকাপ্রেমী মানে শিল্পী হলেন তিনি আমার সবচেয়ে বেশি পছন্দের মানুষ হচ্ছেন তিনি তাকে দেখে তার আঁকা ছবি সমস্ত দেখে আমি বহু ছোটবেলা থেকে আমি আঁকার প্রতি একটি ভালোবাসা আমার এসেছে আমার মধ্যে মনে হয় যে তিনি ভালোবেসে যত্ন করে এতটা সুন্দরভাবে কোনও কোনও কিছু জিনিসই আঁকেন সেটা দেখে আমার মনে হয় যে আমারও এরকম আঁকার প্রতি একটা আগ্রহ দেখা দেয় তো তারপরে আমি সেখান থেকেই আঁকা শুরু করেছি